বর্তমানে আমি এবং আমরা বা আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ এলপিজি ব্যবস্থা আছে এবং এলপিজি ব্যবস্থা এতোটাই উন্নত যে আগে আমরা এলপিজির আগে কিন্তু আমরা প্রত্যেকে জ্বালানি কাঠ ব্যবহার করতাম কোনো কিছু রান্না বান্না বা কোনো কিছু গরম করার ক্ষেত্রে বা কোথায় হয়তো আগুন ধরানোর ক্ষেত্রে আগে কাঠ ব্যবস্থা করা হতো এখন বর্তমানে যখন এলপি চলে আসছে প্রচুর উন্নত কিন্তু এই এলপিজি কাঠের তুলনায় কারণ আগে ধরুন কাট ধরানোর আগে প্রচুর ধোঁয়া হতো বা কাঠ যখন ভিজে থাকতো টপ করে জ্বলতো না শীতকালে কাঠ তাতাড়ি জ্বলতো না বা বর্ষাকালে টপ করে কাঠ ধরানো সম্ভব হতো না কিন্তু বর্তমানে কাঠের তো কোনো প্রয়োজনই হয় না অতোটা এখন এলপিজি ব্যবস্থা এতোটাই উন্নত যে গ্যাস যখন ওপেন করলাম তার সঙ্গেই সঙ্গে সঙ্গেই যখন লাইটারটা মারলাম তখনই আগুন জ্বলতো জ্বলতে শুরু করে এবং তারই সাথে সাথে আমরা যে কোনো রান্নাবান্না খুব সহজেই বা খুব তাড়াতাড়ি সেইটিকে সেরে নিই বা কোনো কিছু গরম করার ক্ষেত্রে গ্যাস অন করে তাড়াতাড়ি হো গরম হয়ে যায় কিন্তু আগে ধরুন যখন জ্বালানি কাঠের ব্যবস্থা ছিলো তখন কাঠ ধরতে ধরতে প্রচুর সময় নিত বা রান্না হতে হতে কাঠ নিভে গেলে সেই কাঠটি ধরাতে একটু সময় লাগতো তাই বর্তমানে ও আগের থেকে অনেক উন্নত বর্তমান যুগে জ্বালানি কাঠের তুলনায় গ্যাস অনেক সুবিদাজনক এবং গ্যাস অবশ্যই প্রত্যেক মানুষকে মানুষের বাড়িতে বাড়িতে এখন দরকার ও প্রয়োজন জ্বালানি কাঠেরও কোনো জায়গায় প্রয়োজন আছে এবং তার চেয়েও গ্যাস আরো বেশি উন্নত ও ভালো বলে আমাদের প্রত্যেকের মনে হয়